আমার কাছাকাছি বা আমার গ্রামে একটি ভজন দল অবশ্যই আছেন তারা জড়ো হয় বলতে যখন আমাদের এখেনে কোনো কীর্তন হয় কীর্তন বলতে ঠাকুরের নাম গান হয় তখন তারা জড়ো হন এবং জড়ো হয়ে তারা ঠাকুরের নাম গান করেন এবং কীর্তন করেন দু হাত তুলে শ্রী গৌরাঙ্গের গান গান এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার গান গান তারা সঙ্গীত যন্ত্র হিসেবে ঢোলকটা ব্যবহার করেন তারা খঞ্জনিটা ব্যবহার করেন তারা করতাল ব্যবহার করেন এবং তারা হাতের তালি দিয়েও শব্দ করে বিভিন্ন শব্দ করে তারা গান করেন এবং তাদের সাথে সাথে ওখেনে যারাই থাকে ভজন দল ছাড়াও তাদের দেখছেন যারা দর্শকদের মধ্যে তারাও তাদের সাথে সাথে গলা মেলান এবং একসাথে একই সুরে নাম গান করেন এটা দেখতেও খুব ভালো লাগে